সকলেই জানেন আমাদের পরিবেশ যত সুস্থ ও স্বাভাবিক থাকবে ততই আমাদের ভালো কেন জানেন তো আমরা তো জানি যে আমাদের কোভিডের সময় কীভাবে আমাদেরকে সব সময় মাস্ক পরে চলতে হত কিন্তু সেই কোভিডের কথাটা মানুষ যদি আজও ভেবে মাস্ক পরতো তাহলে মানুষের এত রোগ জীবাণু ছড়িয়ে যেত না এবং তো পরিষ্কার পরিচ্ছন্ন মানুষকে সব সময় সব দিক থেকে ভালো রাখে এবং সব সময় মানুষের সব ভালো দিকটাই পরিষ্কার পরিচ্ছন্নতা কী বলুন তো ড্রাইভার যে গাড়ি চালায় আমরা যে বাসে এক স্থান থেকে অন্য স্থানে যাই ড্রাইভার যদি মাস্ক পরতো তাহলে কোনও রোগ জীবাণু কারো শরীরের মধ্যে প্রবেশ করতে পারতো না সর্দি ঠান্ডা জ্বর বমি কলেরা তো মানুষের রোগ লেগেই আছে এগুলো প্রশ্বাস নিঃশ্বাসের সঙ্গে এক মানুষের শরীর থেকে অন্য মানুষের শরীরে ছড়িয়ে পড়ে ফলে যদি

অনুরোধ করে ড্রাইভারকে বলা তিনি যেন মাস্ক ব্যবহার করেন এবং পরিবহণ এজেন্সিকেও বলা বাসটা তো রুটে ছেড়েছেন বাসটাকে সব সময় খেয়াল রাখুন যাতে সিটের মধ্যে কেউ না বমি করে রাখে কেউ না নোংরা করে রাখে স্যানিটাইজার করুন স্যানিটেশন করুন এবং তারপরেও যদি খারাপ হয় তাহলে পরিবহণ এজেন্সিকেই দোষ দেওয়া দরকার কারণ স্বাস্থ্য ভালো থাকলেই মানুষের সব কিছুই ভালো থাকবে এতে আমরা খুব হতাশ হয়ে যাই যে মানুষ কেন বোঝে না কোভিডের সময় তো সব সময় মাস্ক পরতো আজও যদি এটা করত তাহলে মানুষের কত ভালো হত এইটা আমি একটা সকলকেই ফিডব্যাক দিই যে তারা যেন সব সময় মাস্ক অন্তত পরে আর ড্রাইভার ভাইকে বলা তিনিও যেন মাস্ক পরেন এবং তার সিটটা যেন নোংরা হয়ে যায় সিটটা যেন সে ভিজে ন্যাকরা দিয়ে মুছে পরিষ্কার করে স্যানিটাইজেশন করে এটাই আমার ড্রাইভার ভাইকে অনুরোধ যে ড্রাইভার ভাই যেন ভালো পরিবেশে বাসটা চালায় এবং তাতে যেন কোনও মানুষ মাস্ক ছাড়া না ওঠে এটাই আমার অভিযোগ